পাঁচটি নিউজ পেপারের নাম হল প্রথমত হিন্দুস্তান দ্বিতীয়ত দি ইন্ডিয়ান এক্সপ্রেস তৃতীয়ত জাগো বাংলা চতুর্থত দি টাইমস অফ ইন্ডিয়া পঞ্চমত আনন্দবাজার